হ্যালো আমি বসাকপুর থেকে সাহেবগঞ্জ যাওয়ার জন্য আমি একটি ক্যাব বুকিং করছিলাম সেইটি আধা ঘন্টা লেটের জন্য আমি ক্যান্সেল করে দিয়েছি আর ক্যাবটি বুকিং করার আগে আমি টাকা পেমেন্ট করদিছিলাম সেই টাকাটি আমি এখন ফেরত চাইছি